আমার যতগুলো পশু আছে সেগুলো আমি নিজেই যত্ন সহকারে যত্ন করি তার জন্য কোনও লোক বা কিছু রাখি না কারণ লোক রাখলে টাকা পয়সা লাগবে তার জন্য রাখি না আমার দশটি মুরগি আছে দশটি কুড়িটি ছাগল আছে গরু তিনটি আছে কারা যেটা আমাদের আঞ্চলিক ভাষায় কারা আর এমনিতে বলা হয় মহিষ এদের রাখা হয় একটা বাড়ি তৈরি করেছি লম্বা টাইপের সেটাকে পার্ট পার্ট করে ভাগ করা হয়েছে প্রতিটা রুমে একটা একটা জিনিস করে রাখা হয় অনেকগুলো রুম তৈরি করা হয়েছে মুরগিদের খাবার দেওয়া সকালে খাবার দেওয়া হয় তারপরে ছাগল গরু বা কারা মহিষ এগুলোকে সব মাঠে চড়াতে নিয়ে যাওয়া হয় চড়াতে বলতে আমরা যেটা খাবার খেতে যেটা মাঠে বেড়াতে নিয়ে যাই সেভাবেই নিয়ে যাওয়া হয় আর এদের যদি কোনওকিছু অসুবিধা হয় বা কোনও অসুখ হয় কোনও কিছু সমস্যা দেখা দেয় তাহলে আমি একটা পাশের ডাক্তার আছে ওই পাশের ডাক্তারকে ডাকি ঠিক মতো চিকিৎসা করে তাকে সুস্থ করে তুলি এভাবে আমি পশুদের যত্ন নিই আর এভাবেই আমি অনেকটা জীবনযাপন করে তুলি এদের বিক্রি করে সবকিছু আমার নিজের জীবনযাপন চালাই